নমস্কার কাকু আপনার ক্যাবটা কি ভাড়াতে পাওয়া যাবে হ্যাঁ আজকে সন্ধ্যের দিকে হুম হুম সন্ধ্যাবেলা ছটার দিকে আমার লাগবে হ্যাঁ আমার বাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই গলিতেই আমার বাড়ি ওখানে এসে আমাকে পিক আপ করতে হবে ওখান থেকে আর হচ্ছে আমি ওই ওই ওই মলে যে এ হচ্ছে না ওখানে আমি যেতে চাই তো আপনি কি পারবেন আমাকে ওখান থেকে পিক আপ করে নিতে আচ্ছা আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি অ্যাড্রেস অ্যাড্রেসটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি এই নাম্বারে আপনি ওখানে চলে আসবেন আর আপনি কত টাকা নেবেন সেটাও আমাকে হোয়াটসঅ্যাপে ব জানিয়ে দেবেন হুম হুম হুম ঠিক আছে হ্যাঁ একদম ছটার মধ্যে চলে আসবেন একটুও দেরি করবেন না কিন্তু দেখুন হ্যাঁ হ্যাঁ আমি আবার ওতেই কিন ওতেই ফিরবো হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে